তো আপনি হুট করে এইভাবে বললে তো আর আপনাকে আমি দুধটা দিতে পারছি না কারণ আমার অনেক কাস্টমার রয়েছে রেগুলার কাস্টমার ধরা রয়েছে তাদেরকে তো আমাকে দুধটা আগে দিতে হবে তাই না আপনাকে আগে দিলে তো আমার হবে না তাই না ও তো আপনি কত কী দুধ নিতে চাইছেন কতটা নিতে চাইছেন বলুন তাহলে দেখছি চেষ্টা করে কতটা কী সম্ভব আমার পক্ষে তো আমি তো ওই দশ টাকা করে পুরো দিই ই তো আপনি তিন লিটার নিতে চাইছেন তো একশো টাকা করে লিটার তো আপনি কী বলবেন এবার বলুন ও ঠিক আছে তাহলে আমি চেষ্টা করছি কতটা কী সম্ভব তো আপনার দুধটা কালকে কখন লাগবে এটা একটু বলুন কালকে সকালেই আপনার দুধটা লাগবে ঠিক আছে আমি চেষ্টা করছি যতটা সম্ভব সকাল সকাল আপনাকে দুধটা দেওয়ার জন্য হ্যাঁ চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ আপনি নাহয় অ্যাড্রেসটা পাঠিয়ে দিন আমি দেখে দেব ঠিক আছে